ছোটোবেলায় আমি স্কুল ট্রিপ বলতে এখনো স্কুল ট্রিপ হয় আমি দীঘা গিয়েছিলাম এবং খুব ভালো জায়গা সেখানে দীঘা তো মানে সমুদ্র সমুদ্র আমাকে খুবই ভালো লাগে তো এটাই আমার স্মৃতি যে খুব ভালো লেগেছিলো তখনকার ফোন থাকে নি তাই আমি আমি ক্যামেরায় আমার নিজেদের স্মৃতিগুলো বন্দি করতে পারি নি কিন্তু অভিজ্ঞতা খুব সুন্দর ছিলো ধন্যবাদ